প্রযুক্তির কারণে কিন্তু বিনোদন দিনকে দিন কমে যাচ্ছে বলে আমার মনে হয় আজকালকার যুগের মানুষরা প্রধানত ভিডিও দেখে গান শোনে কিন্তু প্রাচীনকালে কি ছিল প্রাচীনকালে কিন্তু বা আজ থেকে প্রায় পনেরো থেকে কুড়ি বছর আগেও কিন্তু এরকম কোনো ফোনের ব্যবহার ছিল না মানুষ কিন্তু বিনোদনের জন্য রেডিও ব্যবহার করত তাছাড়া আমাদের গ্রামে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো যেমন লোকনাট্য বিভিন্ন ধরনের সঙ্গীতানুষ্ঠান বিভিন্ন ধরনের যাত্রাপালা নাটক স্টেজ শো এগুলো কিন্তু আমাদের গ্রামের আশেপাশে হয়ে থাকত তাছাড়া শহরে আমরা দেখেছি থিয়েটার হতো সেখানেও কিন্তু মানুষ ওই থিয়েটারে প্রত্যেক সপ্তাহেতে কিন্তু থিয়েটার দেখতে যেত কিন্তু সিনেমা হল ছিল সেই সিনেমা হলে কিন্তু মানুষ যেত কিন্তু আজকালকার দিনে যদি আমরা দেখি তো দেখে থাকব ফোনের কারণে কিন্তু ওই যে সমস্ত থিয়েটার নাটক যাত্রা ওগুলো কিন্তু দিনকে দিন কম মানে অনেকটাই অংশে কমে গিয়েছে তাছাড়া আগে যে সমস্ত স্টেজ শো হতো বা স্টেজের প্রোগ্রামগুলো হতো সেখানে কিন্তু বিভিন্ন নৃত্যানুষ্ঠান বিভিন্ন গীতানুষ্ঠান এগুলো হয়ে থাকত বর্তমান সময়ে কিন্তু এগুলো অনেকটাই কমে গিয়েছে এগুলো আর সেভাবে দেখা যায় না বললেই চলে